খেলাধুলা বলতে খেলাধুলার খেলা হচ্ছে হার আর জিত ঠিক আছে তো আপনি মনে করুন জিতে গেলেন কোনো খেলাতে তো আপনি জিতে গেলেন আর মনে করুন আপনি হেরে গেলেন তা আপনাকে সেটাকে মেনে নিতে হবে কারণ খেলা মানেই তো হার জিতের খেলা তো এবার আপনি যদি হেরে যান বা হেরে গিয়েছেন তাহলে আপনি আরও আগে গিয়ে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবেন খালি জিতলে হবে না প্রথমত আপনি হারবেন হা আপনাকে হারতে তো হবেই তো হারাও যে খেলা মানে তো আপনি ভালো খেলেন অবশ্যই ঠিক আছে কিন্তু তার থেকে আপনার যে টিম জিতেছে সেই টিমের অবশ্যই তার বেশি অভিজ্ঞতা আছে এবং ভালো খেলেছে তো খেলাতে হার জিত বলতে হার হারাও দরকার কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার পজিশনটা কোথায় আছে তো আপনার হারাটাও ভবিষ্যতে অনেক সাহায্য করবে